আমি যেই খাবারের পদগুলি অর্ডার দিয়েছি সেখান থেকে দুটি করে রুটি আমি কম নিতে চাই এবং ওই দুটি রুটির পরিমাণ কমিয়ে দিতে চাই